হ্যালো হ্যাঁ দাদা সোনালি গেস্ট হাউস থেকে কথা বলছেন আচ্ছা দাদা আপনাদের রুম রেন্টের জন্য কত টাকা দিতে হবে যদি আমরা চারজন যাই কেমন রেন্ট আছে আপনাদের পার ডে হিসাবে সিঙ্গল বেড সিঙ্গল বেড দুটো রুম এসি কেমন আছে নন এসি কেমন আছে বলুন দু দিন আচ্ছা জিএসটিও দিতে হবে আচ্ছা দু হাজার টাকা কি এসি না নন এসি আচ্ছা এসি আর নন এসি আচ্ছা আপনাদের যে গেস্ট হাউসটা আছে ওটা সমুদ্র থেকে কতটা দূরে লাফ যদি আমি ওখান থেকে সমুদ্রে চান করতে যাই তা কতক্ষণ হাঁটতে হবে আমাকে আচ্ছা আচ্ছা আচ্ছা তা ভালো এমনি লাঞ্চের আর ডিনার ব্রেকফাস্ট এগুলোর কি ব্যবস্থা আছে আপনাদের গেস্ট হাউসে না ওগুলো বাইরে থেকে করতে হবে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার এই নাম্বারে আমি কন্ট্যাক্ট করবো যদি কনফার্ম করি ঠিক আছে না এখন করতে হবে না আমি আপনাকে ফোন করছি পরে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে